হ্যাঁ এটা কি সাতবাহার রেস্তোরাঁ আমি আপনাদের কাছ থেকে ডেজার্টে কিছু অর্ডার করেছিলাম তার মধ্যে হলো চিকেন চাউমিন বিরিয়ানি চিকেন কষা চিকেন টিক্কা এবং পকোড়া এর মধ্যে পকোড়ায় অনেক নুন কম রয়েছে তাছাড়া চিকেন মশলায় একটু ঝাল কম রয়েছে এইগুলিকে শুধরে দিন আর দ বিরি দ বিরিয়ানি যেটা অর্ডার করেছিলাম ওইটা আমার বদল করে অন্য আপনাদের কি স্পেসাল আজকে হচ্চে সেইটা অর্ডার করে দিন দয়া কর